সরকারি প্রকল্পর অধীন দফতরে স্বাস্থ্য পরিষেবার মান খুবই উন্নত এবং খুবই ভালো যেরকম স্বাস্থ্য সাথী কার্ড আমাদের গরিব মানুষদের অনেকই উপকারে লাগে যে কোনো সরকারি দফতরে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে আমরা চিকিৎসা করাতে পারি এবং যে কোনো অপারেশনের কেসে আমরা স্বাস্থ্য সাথী কার্ড দ্বারা স্বাস্থ্য সাথী কার্ড দ্বারা পে করে সেই অপরেশনটা বিনামূল্যে করাতে পারি এরকম সরকারের অনেক দফতরই আমাদের গরিব মানুষদের জন্য উপকারিত উপকারিত হ্যাঁ আমি সরকারি হসপিটালে চিকিৎসা করাতে যাই এবং এটা আমার খুবই পছন্দ কারণ ওখানে অনেকগুলি ডক্টর একসাথে চিকিৎসা করেন এবং যদিও উনি কোনো ব্যাপারটা বুঝতে না পারেন উনার সিনিয়র ডক্টরদের থেকে সেটা পরামর্শ করেন এবং চিকিসসাটা ভালো করেন সেই কারণেই আমি সরকারি হসপিটালে যেতে পছন্দ করি ডক্টরদের চিকিৎসা খুবই ভালো সেই কারণেই আমি সরকারি হসপিটাল যেতে খুবই পছন্দ করি